কৃষিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামগুলির মধ্যে প্রধান হলো লাঙল লাঙল দিয়ে মাটি চোষা হয় এতে মাটি নরম হয় এবং ফসল ভালো হয় আরেকটি প্রধান সরঞ্জাম হলো কোদাল কোদাল মাটিতে কোপানো হয় এতে আগাছা নির্মূল হয় এবং জমি সাফ হয় আরেকটা সরঞ্জাম হলো কাস্তে কাস্তে দিয়ে আগাছা কাটা হয় এতে পরিষ্কার জমি পরিষ্কার হয় তাছাড়া আছে ম্যাশিন ম্যাশিন দিয়ে জমি জমিতে কীটনাশক ওষুধ দেওয়া হয় এতে পোকামাকড় মারা যায়